আমাদের বর্তমানে ভারতে অনেক মানুষ বসবাস করে তাদের মধ্যে অনেকে এই পশ্চিমবঙ্গের ব্যবসাগুলির সম্পর্কে জানতেও পারে আবার অনেকে পশ্চিমবঙ্গে ব্যবসাগুলি নেভিগেট সম্পর্কে জানে এই পশ্চিমবঙ্গে নেভিগেট ব্যবসাগুলির মধ্যে হল যেমন কর্মচারী মালিক কর্মচারী মালিক তারপরে মালিক ও কর্মচারীর মধ্যে একটি সুসম্পর্ক তারপরে মালিক কোনো কর্মচারী থাকতেই এক স্থান থেকে অন্য স্থানে যে কারবারের জিনিসপত্র আদানপ্রদান করে যেমন যাতায়াতের মাধ্যমে যেমন রেলপথ জাহাজ বন্দরের মাধ্যমে কোনো জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহর মাধ্যমে মানুষের মধ্যে যে সুসম্পর্ক হয় এছাড়া এই নেভিগেট ব্যবস্থা হওয়ার ফলে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ ব্যবস্থা হয়ে থাকে যেমন এছাড়া স্থানীয় প্রবিধান ও আইন মেনে চলে বলে পশ্চিমবঙ্গের ব্যবসাগুলি অনেক দ্রুত উন্নতি লাভ করছে এবং স্থানীয় প্রবিধান মেনে এই আইন চলে বলে আমার মনে হয়